আমার প্রিয় বই বা সিনেমা যদি বলেন তাহলে বই বলতে গেলে আমি আমার মেয়ের থেকে শুনেছি বা শিখেছি রবীন্দ্রনাথ ঠাকুরের গীতাঞ্জলি আমার মেয়ে যখন পড়তো আমি কিন্তু তার সামনে বসে সেই রবীন্দ্রনাথ ঠাকুরের যে কাব্য লেখা তা কিন্তু শুনেছি আমার বেশ পছন্দ সেই বিষয়টি এছাড়া টিভি শো যদি বলেন তাহলে বাংলা জি বাংলা বা স্টার জলসাতে কিছু সি সিরিয়াল হয় সেগুলো আমি দেখে থাকি সন্ধ্যেবেলায় কাজ শেষ করার পরে অবসর সময়ে আর সিনেমা বাংলা সিনেমা আমার ভীষণ পছন্দ যেমন প্রসেনজিতের ছোটো বউ প্রসেনজিৎ আর চুমকি চৌধুরীর আর দেব জিতের সেভাবে সিনেমার কথা বলছি না এছাড়াও ধরুন রঞ্জিত মল্লিক ভিক্টর এদের সিনেমা আমার বেশ ভালো লাগে আমার বেশি পছন্দের হচ্ছে টিভি শোগুলি যেগুলি প্রত্যেকটি বাড়ির মহিলাদেরই এখন পছন্দ অবসর সময় বসে থাকতে গিয়ে এখন ওগুলো দেখেই সময় কাটিয়ে ফেলি